আমরা এই সম্বত পশু পালনে নানারকম সমস্যার দিক থেকে সম্মুখীন হয়ে যায় যেমন পশুপালন করতে গেলে সেরকম কৃষি খাওয়ার জায়গা চাই রাখার জায়গা চাই তাদের খাবার দওয়ার ব্যবস্থা সেরকম চাই সব থেকে বড়ো ব্যাপার গরুর কোনো অসুবিধা হলে বা যে কোনো পশুর অসুবিধা হলে তার চিকিৎসার জন্যে সে প্রয়ো ডাক্তার প্রয়োজন হয় এমনকি ওষুধ প্রয়োজন হয় সেই জন্য কিছু ব্যবস্থা থাকলে সবথেকে ভালো হয় আর কি পশুপালন করতে পশুপালনে নানারকম চ্যালেঞ্জ আছে যেমন খাবার ওদের যদি টাটকা কিছু সবজি জাতীয় খাবার খাওয়া যায় তাতে পশু খুব ভালো থাকি আর এমনি চালানি খাবারও দেওয়া হয় ফোল গম এই টাইপের চালানি খাবার কিছু খাওয়ানো হয় তাতেও অর্থনৈতিক খরচা হয় খুব কিন্তু পশুপালনে আমরা অনেক কিছু পাই অনেক পশু আছে যেমন গরু টরু আমরা দুধ পাই তাতে বিক্রি করে অনেক অর্থনৈতিক আমাদের সমস্যার সমাধান হয় যেমন কি কিছু প্রাণী আছে যেমন ছাগল টাগল নানা রকমের টাইপের জিনিস চাষ করলে ততে মাংস বিক্রি হয় তাতেও কিছু ইনকাম আসে পয়সা হয় হাঁস মুরগি এদের ডিম পাওয়া যায় ডিম থেকেও অর্থনৈতিক সমস্যার সমাধান হয় এমনকি আমরা পশুপালন করে অনেকটাই উপকৃত হই পশু একটি এমনই জিনিস যা থেকে আমরা ওর মলমূত্র থেকে কৃষিতে সার হিসাবে ব্যবহার করতে পারি জৈব সার হিসাবে প্রয়োজন হয় এমনকি পশু পাখি আমাদের খুব উপকারী আমাদের খুব উপকার করে ওরা এমনকি এই সব পালন করতে গেলে আমরা নানারকম অসুবিধার মধ্যে সম্মুখীন হয়ে থাকি যেমন আমি কোথাও বাইরে দু চার দিন জন্য যেয়ে থাকতে পারা যাবে না এখন আমার পশুগুলি বাড়িতে আছে তারা হয়তো আমি কোনো লোক রেখে গেলাম কিন্তু সে লোক আমার মতো নয় সেরকম ওদের ভাবধারা বুঝে না ওরা কী খায় কী খাবে কী খেলে ভালো থাকবে সেই সব নানারকম অসুবিধার মুখ পড়ে তারা তখন আমারও তখন অসুবিধা হয় যে আমার পোষ্য জিনিস দিকে আমি দেখাশোনা করতে পারছি না এইভাবে নানা রকম সমস্যা সমাধানরা হয়ে তেমন কিছু বড়ো কিছুতে দুর্ঘটনার মধ্যে পড়ি না